পশ্চিমবঙ্গের বিনোদন শিল্প বিশেষ চলচ্চিত্র ও নাটক এবং সঙ্গীত এই অঞ্চলে অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অর্থনৈতিক অবদান বলতে চলচ্চিত্র এবং সঙ্গীত শিল্প পশ্চিমবঙ্গের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে সিনেমা এর মান নাটক ও সঙ্গীত প্রযোজনা এবং পরিবেশে পরিবেশনা শিল্পে বিভিন্ন পেশার মানুষ জড়িত যেমন নির্মাতা অভিনেতা সঙ্গীতজ্ঞ লেখক প্রযোজক এবং টেকনিশিয়ান এর ফলে বহু মানুষের কর্মসংস্থান হয় এবং স্থানীয় ব্যবসায় সহায়তা হয় পশ্চিমবঙ্গের বিনোদন শিল্পে রাজ্যে সাংস্কৃতিক পরিচিতি বাড়ায় বাংলা চলচ্চিত্র এবং নাটক একটা বিশেষ বৈচিত্র্য এ ও গুণগতমাণের জন্য পরিচিত আর যা রাজ্যে সাংস্কৃতিক তুলে ধরে বিশ্বব্যাপী বাংলা সংস্কৃতির প্রসার ঘটায় হ্যাঁ বিনোদন শিল্পের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ও প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণদের শিল্পে বিভিন্ন দিক শেখানোর উৎসব মেলে যা তাদের দক্ষতা ও পেশাগত সম্ভাবনা বাড়ায় বিনোদন শিল্পের জনপ্রিয়তা রাজ্যে পর্যটন শিল্পকে শক্তিশালী করে যেমন বড়ো বড়ো চলচ্চিত্র উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পর্যটকদের আকর্ষণ করে এবং স্থানীয় অর্থনীতিতে উৎসাহিত করে